হ্যাঁ হ্যালো এটা ক্যাব এজেন্সি তো তো আপনারা যে গাড়িটা দিয়েছিলেন আমি যে গাড়িটা বুক করেছিলাম তো ওটা আপনারা চেক করে দিন দেননি কেন আমি তো ড্রাইভারকে বলেইছি তাও আপনাদেরকে বলছি আমি যে গাড়িটা এনেছিলাম ওই গাড়িটা তো আপনারা এইভাবে করলে তো প্যাসেঞ্জার হবে না না আমি গাড়িটা এনেছিলাম আমি ভাবলাম যে ভালো হবে গাড়িটা দিয়ে এনে দেখছি ঠিকঠাক হর্ন বাজছে না কিছুটা গিয়ে পাংচার হয়ে গিয়েছে গাড়ির সিট কাটা তো কী করে হয় তো আমি ডাক্তার দেখাতে যাব বলে গাড়িটাকে আজকে বুক করেছিলাম তো কী করে হয় এইটা আপনারা দেখে দেবেন না গাড়িটা সিট ছেঁড়া হর্ন বাজছে না হাফ যেয়ে পাংচার হয়ে গিয়েছে ডাইভারকে তো যা বলার বলেইছি তাও আমি ভাবলাম যে আপনাকে ফোন করে বলা ভালো হবে বললে বললে ভালো হবে তো এরকম করলে তো আপনার প্যাসেঞ্জার হবে না না এরপর থেকে যখন গাড়ি দেবেন চেক করে দেবেন মানুষ তো গাড়ি নেয় কোনো বুক করে কোথাও যাওয়ার জন্য কিছু কাজ করার জন্য তো আপনারা এইভাবে করলে তো হবে না না গাড়ি দিচ্ছেন ঠিক করে দিচ্ছেন না এগুলো কী এগুলো এগুলো ঠিক না এরকম করলে তো কিছুই হবে না আপনাদের গাড়িটা দিচ্ছেন মানুষকে মানুষ যাতে ভালোভাবে যেতে পারে সুবিধামতো আসতে পারে তো আপনারা দিচ্ছেন ভালো চেক করে দিচ্ছেন না হ্যাঁ নিয়ে চলে যা এরকম করলে তো হবে না মানুষ গাড়ি নেয় কোথাও যাওয়ার জন্য কিছু কাজ করার জন্য এমনি বুক করেছি আমরা তো পয়সা দিয়ে গাড়িটা বুক করতে হয়েছে না আপনারা তো আর এমনি দেবেন না তো এরপর থেকে যখন গাড়ি দেবেন চেক করে দেবেন